আপনারা যারা বেশি শিক্ষিত হয় তারা হচ্ছে গরিবের দিকে অবহেলা করে আর হচ্ছে যারা হচ্ছে অবহেলা করে চলে অপমানিত করে আর হচ্ছে শিক্ষক শিক্ষিত শিক্ষক হল হল বাচ্চা গিয়ে যখন ছাত্র কোনো যে প্রশ্ন করে স্যারকে তখন শিক্ষক উত্তর দেয় যে এখন যাও পরে তোমাকে উত্তরটা বলে দেব বলে দেব সেই সেই শিক্ষকরা নিজেরা ব্যস্ত থাকে এবং মিড ডে মিল নিয়ে থাকে থাকে আর হচ্ছে শিক্ষক শিক্ষিকা হল তাদের কাজ হল নিজের শিক্ষা বা লোককে শিক্ষা প্রদান করা